আমি কিছুদিন আগে একটি বিছানার চাদর কিনেছিলাম কাপড়টি খুবই খারাপ কাপড়টি কাচতে গিয়ে পুরো রং উঠে গেছে এবং রোঁয়া রোঁয়া বেরিয়ে যাচ্ছে আর শুতে গেলে একদমই আরাম লাগছে না প্রচুর গরম লাগছে আমি এই চাদরটি কিনে একদমই সন্তুষ্ট হইনি